হ্যালো হ্যাঁ দাদা বলছিলাম আপনি অটো স্ট্যান্ড থেকে বলছেন তো হ্যাঁ আমি বলছিলাম যে নাইটিঙ্গেলে রায়গঞ্জ যাব তো আমাকে রায়গঞ্জ পর্যন্ত আপনাদের রাত এগারোটা বারোটার সময় কোনো কি অটো পাওয়া যাবে বা ক্যাব যে কোনো গাড়ি বা ওলা হ্যাঁ বুক করা যাবে ও মানে বারোটার পর কি আর অটো কি নেই নাকি হ্যাঁ বুক সিস্টেম না বা ফোন নম্বর দেবেন আপনি বলছেন হ্যাঁ আমি যাব কদমতলা মোড় থেকে রায়গঞ্জ সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে যাব তারপর ওখানে নাইটিঙ্গেলে চাপব তা ওখানে পর্যন্ত যে অটোটা বা ক্যাব একটা দরকার আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো রাত্রিবেলায় বলছিলাম যে বারো এগারোটা পঁয়তাল্লিশে আমার বাস হচ্ছে বারোটা পাঁচ কিংবা দশে তো এগারোটা পঁয়তাল্লিশ চল্লিশ নাগাদ আমাকে এখানে আসতে হবে মানে পাওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ বলছিলাম যে ওটাতে সিট কটি আছে তিনটি হ্যাঁ ভাড়া কীরকম পড়বে ও কদমতলা মোড় থেকে রায়গঞ্জ সেন্ট্রাল বাস স্টপ পর্যন্ত তিরিশ টাকা হ্যাঁ ড্রাইভার ড্রাইভার ভালো তো আপনাদের গাড়ির ভালো না না ড্রিঙ্ক ফিঙ্ক করেনি তো করেনি না ও হ্যাঁ এখানে কদমতলা মোড়ে যেমন এগারো সাড়ে এগারোটায় চলে আসে ওখানে আমরা এগারোটা পঞ্চাশেই পৌঁছে যাব বুঝলেন হ্যাঁ তাহলে আপনি কি বুকিং করে দেবেন আমার নামটায় হ্যাঁ ও তখনই মানে করবেন না হ্যাঁ ঠিক আছে আমি আপনার এই নম্বরটাই দিয়ে রাখলাম আপনি ফোন করবেন আপনার ড্রাইভার ফোন করবে আমাকে না আচ্ছা হুম তো গাড়ি খুব ভালো মানে খারাপ টারাপ হয়ে যাবে না তো রাস্তাতে মানে ভালো গাড়ি দেবেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু ভালো মানে কি রাতের ব্যাপার তো বুঝতে পারছেন মানে খারাপ হয়ে গেলে বাসটা ধরতে পারব না নাইটিঙ্গেল ওটা কোচবিহার যাবে বাসটা তো আমায় কোচবিহারে নামব তো ওটা ধরতে হবে আমাকে ও মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে

ঠিক আছে আপনি আমার নম্বরটা দিয়ে একটা লিখে দিন যে ওই তারিখে এগারো তারিখে যেন চলে আসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখলাম হ্যাঁ